হ্যালো এটা কি ওলা যাত্রী পরিবহন সংস্থা হ্যাঁ আমি চন্দ্রকোনা থেকে বলছিলাম অসীম ঘোষ হ্যাঁ আমি বলছিলাম যে আপনাদের ওখান থেকে একটি আমাদের এখান থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে সেখানে অনেকজন সদস্য মিলে সেই পিকনিকটি করা হবে এবং আপনাদের কাছে যে একটি বড় গাড়ি ধরুন আমাদের যাত্রী সংখ্যা আছে চৌষট্টিজন সেই চৌষট্টিজন যাওয়ার মতো এবং ভালোভাবে যাওয়ার মতো একটি গাড়ি বুক করতে চাই এবং তার একটু যদি ডিটেলসে বলেন মানে ভালো হতো আর কি এবং তার ডিটেলসে বলার সঙ্গে সঙ্গে আমরা চৌষট্টিজন যাব এবং রাস্তা যেমন ভালো কোন রাস্তায় যাবেন সেই সেই ডিটেলস যেমন যদি দিতেন এবং কত খরচ পড়বে তেমন সেইটা যদি বলতেন ভালো হতো আর কি এবং বুঝতেই তো পারছেন চৌষট্টিজন মানে গাড়ি বড় গাড়ি চাই বড় গাড়ি ছাড়া সম্ভব নয় ছোটো গাড়ি অনেকগুলো করতে গেলে কী টাকা বেশি পড়ে যাবে এবং সময়ও লাগবে একটা গাড়িতে হলে ঠিকঠাকভাবে চলে যাওয়া যেত আর কি তাহলে বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি হ্যাঁ ঠিক আছে